ঝাড়গ্রাম জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি বিভিন্ন ধর্মের রয়েছে যেমন দুর্গা পুজো কালী পুজো দীপাবলী হোলি এবং মকর সংক্রান্তি এছাড়াও করম পরব বাহা পরব টুসু পরব এছাড়াও বিভিন্ন ধরনের লোকাল উৎসব রয়েছে এবং এইগুলিতে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই অংশগ্রহণ করে থাকেন এবং সেখানে সকলে আলা বিভিন্ন ধরনের পোশাক পরিচ্ছদ ও খাবারদাবারে মেতে ওঠেন একসাথে এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে এই উৎসবগুলি বিভিন্নভাবে সাহায্য করে থাকে দুর্গা পুজো ও দীপাবলীতে অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেমন আসে তেমনই আদিবাসী সম্প্রদায়ের বাহা ও করম উৎসবে বিভিন্ন ধরনের মানুষ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যোগদান করে এইভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতিতে এই উৎসবগুলি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে